আমি ওম ইলেকট্রিকাল থেকে যে ফ্রিজটা নিয়েছি নতুন মডেলের ফ্রিজের ফাইভ স্টার ফ্রিজ এর কুলিং পাওয়ার খুব ভালো ওভারঅল এর কার্যকলাপ খুব সুন্দর